আমাদের গ্রামীণ হাসপাতাল আছে পশুর জন্য সেখানে অনেক ডাক্তারই থাকে কিন্তু আমরা সুবিধাগুলো পেতে পারি না কেন জানেন তো গ্রামীণ এলাকা এখানে এরা সব সময় আসে না কখন একবার পশুর আউসা হবে তখন একবার ভ্যাকসিন দিয়ে চলে যায় তাছাড়া ওরা আসেই না ওই হাসপাতালই আছে এতে আমাদের কোনও লাভও হয় না আমরা কিছু বুঝতেও পারি না প্রাণিবিদ্যার থেকে অনেক মেয়েকে কাজ দেওয়া হয়েছে কিন্তু তারা আসে না যে পশুরা কিভাবে ওরা চাষ করছে ছ মাস কি তিন মাস অন্তর কৃমির ওষুধ দিই তাহলে চাষীদের একটু খরচা কম হবে ওরা ওই হিসাবনিকাশ করতে আসে না ওরা সরকারের কাছ থেকে জায়গা নিয়ে একটা হসপিটাল করে দিয়েছে সেটা নামও দিয়ে দিয়েছে পশু চিকিৎসা কেন্দ্র কিন্তু সেখানে ডাক্তাররা তেমন পশুর চিকিৎসা করে না